আমি স্কুল বা কলেজে স্যারেদের কাছে কিছু বিজ্ঞানীদের সম্পর্কে জেনেছিলাম যেমন আচার্য জগদীশচন্দ্র বসু আর্যভট্ট গ্যালিলিও নিউটন আচার্য জগদীশচন্দ্র কী বসু কী বলেছিলেন বলেছিলেন গাছ উত্তেজনায় সাড়া দেয় গাছেদেরও আমাদের মতো প্রাণ আছে আর্যভট্ট বলেছিলেন যিনি গণিতের ধারণা দিয়েছিলেন গ্যালিলিও তিনি বলেছিলেন দূরবীন আবিষ্কার করেছিলেন বলেছিলেন দূরবীনের সাহায্যে আমরা দূরের জিনিস কাছে দেখতে পাই নিউটন কী বলেছিলেন পোত মাধ্যাকর্ষণ শক্তি সাহায্যে প্রত্যেক বস্তুই নীচের দিকে নেমে আসে যেমন ফল উপর দিকে না যেয়ে মাটিতে পড়ে